আমাদের পুরুলিয়া জেলায় তিনটি পৌরসভা ও কুড়িটি ব্লক আছে এই পৌরসভা এবং ব্লকগুলিতে প্রতি প্রতিবার নির্বাচনে কেউ না কেউ প্রতিনিধি নির্বাচিত হন আমাদের এখনকার এখনকার দিনে আমাদের এই কুড়িটি ব্লকে প্রতিনিধিত্ব করেন তৃণমূল সরকার এবং এই ব্লকগুলির একটি এমএলের নাম আমি বলতে পারি তার নাম হচ্ছে সুজয় ব্যানার্জি এবং পৌর প্রধান হচ্ছেন আমাদের এখানের তিনিও তৃণমূল সরকারেরই নির্বাচিত পৌর প্রধান নব্যেন্দু মাহালী এঁরা আমাদের প্রশাসনিক এবং রাজনৈতিক পরিকাঠামো যেটি করেছেন সেটি একদম পুরোপুরি নিম্নমানের মানে কাজ সেরকম এখানে হয় না লোকে সেরকম সুযোগ সুবিধা পায় না প্রচুর নালিশ করা সত্ত্বেও তাদের যেগুলি তাদের পাওয়া উচিত যেগুলিতে তাদের ন্যূনতম অধিকার আছে সেগুলি তারা দিতে পারে না জনসাধারণকে এছাড়াও নানানরকমের প্রতিনিয়ত অসুবিধার মধ্যে সাধারণ মানুষরা সাধারণ মানুষ প্রতিনিয়ত নানানরকম অসুবিধার মধ্যে দিয়ে যায় কিন্তু প্রচুর তাদেরকে বলা সত্ত্বেও তারা কোনোরকম তা প্রতিকারের ব্যবস্থা করতে পারে না এটিই আমার মতামত এবং আমি চাই এঁরা যাতে ঠিকঠাক করে প্রতিটি বাসিন্দার জন্য সমানভাবে ভাবেন এবং তাদের অসুবিধা নিয়ে তা প্রতিকারের চেষ্টা করেন